আমি গত সাত দিন আগে একটা কারটেন কিনেছিলাম মুনমুন দোকান থেকে সেটি একবার কাচার পরেই সমস্ত রঙ উঠে কাপড়টা খুব খসখসে হয়ে গেছে একেবারে এটা আর ব্যবহারযোগ্য নয় আর ভবিষ্যতে কোনোদিন এই জিনিস নেব না কখনো কাউকে বলব না এটা নিতে